আমি স্কুল বা কলেজে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি আমার জানা কয়েকজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু এছাড়াও গণিতবিদের মধ্যে রয়েছেন ডক্টর কেশবচন্দ্র নাগ আমি এনাদের কথা বলতে পারি